এটা কি ইয়ার এয়ার ইন্ডিয়ার বলছেন বলছি আমরা প্রায় দশ বারো জন হ্যাঁ কলকাতা থেকে উত্তরপ্রদেশে বেড়াতে যাবো দশ বারো জন বলছি মানে বারোজনের একসাথে কি চেক কর করার ব্যবস্থা আছে আমার এয়ারপোর্টে আমি তো বলতে চাইছি একসাথে দশ বারো জন য আছি একসঙ্গে চেক করে নিলে তা থেকে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমরা একসাথে যাচ্ছি একসাথে বেড়াতে যাচ্ছি ও তো একটু ব্যবস্থা আছে আছে ঠিক আছে তা আমি আমি একে এবারে ঢোকার আগে ফোন করে করছি যাতে আমাদের বারো জনের একসাথে চেক করে ভেতরে ঢুকে দেওয়ার ব্যবস্থা করা যায় সেটা আপনি করে দিন ঠিক আছে